হ্যাঁ আমি প্রায়ই কিছুদিন ছাড়া ছাড়াই আমাকে ঘন ঘন গ্রামে বা অন্য গ্রামে বা অন্য শহরে যেতে হয় কারণ আমার বাবার তো ধানের ব্যবসা রয়েছে তো ধানের ব্যবসা করার জন্য তো প্রায়ই আমি কিছুদিন ছাড়া ছাড়াই অন্য জায়গাকে যেতে হয় ওই ধানের ডেলিভারি করার জন্য মানে একটা জায়গা থেকে ধান আর একটা জায়গাতে যায় বা বা কোনো মিলে যায় সেই জন্য আমাকে সেখানে যাব পরিদর্শন করতে যেতে হয় সেই মিলটা কেমন সেখানে ধান দিলে ভালো হবে কি খারাপ হবে তারপর সেই মিল এখান থেকে কত দূরে সেখানকে যেতে গেলে লাভ হবে না লস হবে সেই সব মাথায় রেখে আমাকে ভা আগে ভালো করে পো পরিদর্শন করতে হয় তারপর সেখানে যেয়ে ধান দিতে হয় তো আমার বাবার এখন কো একটু বয়স হয়ে গিয়েছে তো তার জন্য আমাকেই প্রায় যেতে হয় তো আমিও বাবার সঙ্গে ব্যবসাতে হাত লাগিয়েছি তো এই জন্য আমি মাঝে মধ্যে যাই তো এর জন্য আমাকে প্রায়ই ঘন ঘন গ্রাম বা শহরে পরিদর্শন করতে হয় এ এ এই কারণে আমার আমার পরিবেশন করা হয়ে উঠেছে এবং উদ্দেশ্য হচ্ছে ওই একটাই যে বাবার ধানের ব্যবসা সামলানোর জন্য বা আরও উদ্দেশ্য থাকতে পারে বা আমি কখনো কখনো বন্ধুদের সঙ্গে কখনো অন্য কোনো শহরে বা অন্য কোনো গ্রামে ঘুরতে যাই যখন বর্ষাকালের মরসুম তখন আমি ব আমার বন্ধুদের সঙ্গে অন্য গ্রামে মাছ ধরতে যাই এবং অন্যান্য গ্রামে গিয়ে মাছ ধরতে যাই কখনো যখন যেই সিজিন তখন অন্য গ্রামে গিয়ে খেলতেও যাই কোনো টুর্নামেন্ট হলে অন্য গ্রামে আয়োজন হলে সেই গ্রামে গিয়ে টুর্নামেন্টও খেলে আসি সেই সব করে থাকি অন্য গ্রামে গিয়ে এবং শহরে যাওয়ার জন্য বিশেষ কিছু কারণ নেই শহরে যাওয়ার জন্য ওই কোনো কুটুমবাড়ি যাওয়ার সময় শহর দিয়ে যাওয়া হয় বা কোনো কোনো কাজে কোনো ধর্মীয় স্থানে বা কোনো বাবার ব্যবসার জন্য এই সব কারণের জন্য আমাকে যেতে হয়